আঁকা মানুষের জন্য যে যেরকমভাবে থেরাপিউটিক বা উপকারী হতে পারে বলে আমার মনে হয় যেমন আমি প্রায় সবকিছুই থেরাপিউটিক বিবেচনা করি আমি লিখি বন্ধুর সাথে কথা বলি আমি দীর্ঘ হাঁটতে এবং ঘোরাঘুরি করতে পছন্দ করি আরো ইচ্ছাকিতোভাবে আমি একটি থেরাপিউটিক ক্রিয়া ক্রিয়াকলাপের নাম উল্লেখ করছি যেটা হচ্ছে যোগব্যায়াম যোগব্যায়াম আমার সবকিছুর প্রতিষেধক আমি একটি ক্লাসে যাই এবং গভীর শ্বাস নেওয়ার জন্য এবং ভঙ্গি গড়ে চলাফেরা করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করি এবং যখন আমি বাইরে যাই তখন মনে হয় সবকিছু ভালো জায়গায় রয়েছে সপ্তাহে একবার আমি একটি সংবেদন বঞ্চনার ট্র্যাকে পা রাখি ভিতরে থাকাকালীন আমি ওজন ওজনহীন বোধ করি এবং পানিতে লবণের কারণে অনায়াসে ভেসে যাই আমি আমার শ্বাসের উপর ফোকাস করার জন্য যথাসাধ্য চেষ্টা করি এবং আমার চিন্তাগুলিকে প্রবলভাবে চলতে না দিতে পুরো পুরোপুরি শিথিল হতে আমার কিছুটা সময় লাগে জলের মধ্যে এইটি শনাক্ত করা সহজ যখন আমার একটি অংশে বিশেষত আমার ঘাড় এবং কাঁধ অবশেষে ক্রাঞ্চিং থেকে মুক্তির দিকে যায় যখন আমি বাইরে আসি তখন আমি ছিটকে যাওয়ার পরিবর্তে আনন্দিত বোধ করি কারণ জল গরম নেই এইটি শরীরের তাপমাত্রায় আমি বিরাম বিশ্রাম এবং স্পষ্ট মাথা এবং স্পষ্ট এবং আনন্দিত বোধ করি চিন্তাভাবনা জিনিসগুলিকে জট করে দেয় আপনার শ্বাসের ওপর ফোকাস করা জিনিসগুলোকে নিজেদেরকে মুক্ত করতে যখন তারা পারে না অন্তত আপনি আপনি সবকিছু পরিপ্রেক্ষিত করে রাখতে পারেন